প্রযুক্তির মাধ্যমে হোটেল ব্যবসা দিনের পর দিন অনেক উন্নততর হয়ে উঠেছে আজকাল অনলাইন বুকিংয়ের মাধ্যমে মানুষ ঘরে বসেই যে কোনো হোটেল সহজেই বুকিং করতে পারে এবং তার যদি পরবর্তীকালে মনে হয় ক্যানসেল করার প্রয়োজন হয় সেক্ষেত্রে হোটেল বুকিং ক্যানসেলও করতে পারে সেক্ষেত্রে ম্যাক্সিমাম টাকা মানুষ রিটার্নও পেয়ে যায় এবং মোবাইল পেমেন্টের মাধ্যমে মানুষ ঘরে বসেই হোটেল বুকিংয়ের অ্যামাউন্টও ট্রান্সফার করতে পারে যেমন ফোনপে গুগল পে পেটিএম এই সব পরিষেবা ব্যবহার করে মানুষ হোটেলের পেমেন্ট সহজেই করতে পারে যার ফলে মানুষের সময় যেমন বাঁচে তেমনি মানুষ আর্থিক দিক থেকেও অনেকটা লাভবান হয় এবং প্রত্যেকটি হোটেলেই আজকাল লিফট আছেই যার ফলে লিফট থাকার ফলে মানুষ বা বয়স্ক মানুষ যে কোনো ধরনের মানুষ এক স্থান থেকে উপরে যেতে মানে চার নম্বর ফ্লোর বা পাঁচ নম্বর ফ্লোর বা যে কোনো উপরের ফ্লোরে যেতে সহজেই পারে এবং ওয়াইফাই ব্যবস্থা যেকোনো হোটেলে ওয়াইফাই ব্যবস্থা আজকাল সাধারণ হয়ে উঠেছে ওয়াইফাই ব্যবহারের ফলে মানুষ ইন্টারনেট পরিষেবাকে ব্যবহার করে তার প্রয়োজনীয় কাজ সহজেই করে নিতে পারে